হ্যালো আচ্ছা ঠিক আছে তুমি রেডি হয়ে বাড়িতে থাকো আমি কাজ থেকে বাড়িতে গিয়ে তোমায় ঘুরতে নিয়ে যাবো হ্যাঁ আমি কাজ থেকে রাস্তার উপর দাঁড়িয়ে আছি তুমি রাস্তার উপর এসো বাড়িতেই আছো তো আচ্ছা ঠিক আছে চলো বলছি কিছু ও তা এখন কি সব নেবে আচ্ছা ঠিক আছে সব দেব তা এখন কোন দোকানে যাবে তুমি আচ্ছা ঠিক আছে তো কি কি নেবে তুমি নাও তোমার পছন্দ মতো কী লাগবে নিয়ে নাও তুমি আচ্ছা ঠিক আছে সে দাম নিয়ে চিন্তা করতে আমি দিয়ে দিচ্ছি তোমার কি কি লাগবে নিয়ে নাও

আচ্ছা ঠিক আছে আজকে এটা আগে শেষ করি করে তবে জামার দোকানে যাবো আচ্ছা হ্যাঁ এই তো দামটা দিয়ে দিয়েছি এবার চলো জামার দোকানে যাবো

আচ্ছা সে দাম নিয়ে তোমার ভাবতে হবে না তুমি তোমার কেমন জামা পছন্দ তুমি বেছে নাও দোকান দিয়ে বেছে নাও আমি দামটা দিয়ে দেব লেহেঙ্গা টেহেঙ্গা আমি তো অত জানি না ঠিক তা তুমি পরো তুমি জানো তো কেমন লেহেঙ্গা নেবে দোকানদারকে বলো উনি দেখাবে তুমি পছন্দ করবে আচ্ছা ঠিক আছে খুব তোমার আমার বলতে লাগবে না তোমার কি কি লাগবে দোকানদারকে বলো উনি দেখিয়ে দেবে তোমার পছন্দ আচ্ছা ঠিক আছে আমি দামটা মিটিয়ে দিয়েছি এবার চলো বাড়িতে যাবো